চোদ্দোই জুন উনিশশো তেষট্টি দোসরা মে উনিশশো বিরানব্বই একুশে ফেব্রুয়ারি উনিশশো বিরাশি বারোই আগস্ট আঠেরোশো সাতাশি চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো নব্বই